হ্যালো এটা কি টেলিফোন অফিস আমার ঘরের টেলিফোনটা তারটা ছিঁড়ে গেছে তোমরা লোক পাঠওনি বারে বারে ফোন করছি এরকম আসছে না আর মিটারের প পয়সা ফোনের পয়সাটা দিতে হবে এরকম বারে বারে করলে আর কি করে দে হবে